দশ নয় দু হাজার এগারো বারো তিন দু হাজার বারো তেরো চার দু হাজার পনেরো ষোলো চার দু হাজার ষোলো সাতেরো আট দু হাজার আঠেরো